পুরুলিয়া জেলার যদি স্থানীয় আবাসন বিকল্পগুলি জানতে চান তাহলে প্রথমেই বলতে হয় যে দেশবন্ধু রোডের দিকে যেসব আবাসন কেন্দ্রগুলি রয়েছে সেদিকে গেলে আপনার বেশ চোখে পড়বে সেইসব আবাসন কেন্দ্রগুলি আবাসন কেন্দ্রগুলি মূলত যেসব ছাত্রসমাজ রয়েছে তাদের জন্যই মূলত তৈরি করা হয়েছে এছাড়া যেসব ভাড়া বাড়িগুলি রয়েছে ভাড়া বাড়িগুলো কিন্তু অনেকেই পুরুলিয়া জেলাতে তাদের স্বামী বা নিজের কাজের সূত্রে বা বাচ্চাদেরকে পড়ানোর কাজের সূত্রে ভাড়া বাড়িতে রয়েছেন এছাড়া আবারো যদি আবাসন কেন্দ্র খোঁজেন আবাসন যে দুলমি নডিয়া দিকে রয়েছে সেই অংশটিতেও কিন্তু চাইবাসা রোডের সোজা সেই অংশটিতেও কিন্তু বেশ আবাসন কেন্দ্রগুলি আপনার চোখে পড়বে এখানে আবাসন কেন্দ্রের বিপরীত হাউজিং বিভিন্ন ধরনের মার্কেট রিয়েল এস্টেটের প্রবণতা রয়েছে পুরুলিয়া যেহেতু একটি একটি সেমি টাউন বলা চলে না একজন বিগ টাউনেরই মানুষ এখানে কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন মানুষরা এখানে এসে থাকছে ভাড়া বাড়িতে এবং পুরুলিয়ার অর্থনৈতিক দিকটিকে কিন্তু বাড়িয়ে তুলছে পুরুলিয়াতে যেসব সংবাদ পত্রগুলি রয়েছে যেমন রাঙামাটি সংবাদপত্র পুরুলিয়া এছাড়া পুরুলিয়া দর্পন এখানে কিন্তু আমাদের পুরুলিয়ার খবর এর পাশাপাশি বিভিন্ন আশেপাশের জেলারও খবরগুলি কিন্তু আমরা প্রায়ই পেয়ে থাকি